আমার একটি দিনের খাদ্য তালিকার মধ্যে থাকে বলতে একটি সুস্থ স্বাভাবিক মানুষের যেটি খেয়ে থাক থাকলে সে সুস্থ থাকবে এবং তার জীবন খুব ভালোভাবে অতিবাহিত করতে পারবে সুস্ত স্বাভাবিকভাবে সেইগুলি থাকে যেমন সকালে ঘুম থেকে ওঠার পরে স্বাভাবিকতই মানুষ বৃদ্ধা বয়সে বা আমাদের মতোন উঠতি বয়সের মেয়ে ছেলে বা ছেলে মেয়েরা চা বা দুধ খেয়ে থাকে তারপর খাওয়া শুরু হয় মুড়ি দিয়ে বা কখনো রুটিও খাওয়া হয় তারপর চলে আসা যায় দুপুরের মধ্যে মধ্যাহ্নকালীন আহারের ক্ষেত্রে সেখানে ভাত একটা ডাল মুসুরের ডাল বা মুগের ডাল হয়ে থাকে একটা সবজি থাকে সয়াবিনের তরকারি থাকে এবং কখনো কখনো মাছ ডিম মাংস থাকে আমি ভালো মানের সবজি চাল এবং অন্যান্য শস্য পেয়ে থাকি ভালো মনের চাল আমরা খেয়ে থাকি এবং সবজির কথায় আসা যাক পটল ঢ্যাঁড়শ বেগুন আলুটা কম খাওয়া হয় এবং করলা কুঁদরি ঢ্যাঁড়শ সব রকমেরই সিজেনের সবজি আমাদের বাড়িতে আসে যা আমার মা আমাকে রান্না করে দেয় এবং আমরা খায় লাউ শাক পুঁই শাক সব রকমের এবং অন্যান্য শস্য যেমন কখনো কখনো ওল কখনো চালতা যা টক হয় আমরা মাঝে মাঝে আমের টক এবং সব কিছুই আমরা খেয়ে থাকি যখন যেটা বাজারে আসে আমরা সেটাই কিনে এনে আমাদের আহারে মধ্যাহ্ন মধ্যাহ্নকালীন আর রাত্রের খাবারই খেয়ে থাকি